আমি জানতে চাই অনেক রাত্রে খারাপ আবহাওয়াতে অনেক দূরের রাস্তা যাওয়ার সময় আমি যদি রাস্তায় কোন খাবার অর্ডার দিতে চাই সেটা দেওয়া যাবে কি না